আমার প্রিয় ঋতু হচ্ছে বসন্তকাল কারণ আমাদের এখন ঋতু বলতে আগে যেমন ছয়টি ঋতু বোঝা যেত এখন আমাদের পশ্চিমবঙ্গে বা তথা ভারতবর্ষের ছয়টি ঋতু উপভোগ অনুভব করা যায় না কারণ বিষ্ণ উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের ফলে প্রধানত সারা বছরই গরমকাল থেকে থাকে এবং যখন শীত পড়ে তখন প্রচণ্ড শীত পড়ে এবং ন্যূনতম তাপমাত্রা অনেক নিচে নেমে যায় সেই কারণে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরম সারা বছর ধরেই সহ্য করতে হয় এছাড়া মাঝেমধ্যে কালবৈশাখী এবং বিভিন্ন ঘূর্ণিঝড়ের উপদ্রব লেগেই থাকে সেই জন্যে আমি এখন বর্তমানে বসন্তকালই পছন্দ করি যেটি খুব কম সময়ের জন্য আমাদের ঋতুতে দেখা যায় সেই সময় এত গরম বা এত ঠান্ডা থাকে না এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় তাই আমার এই ঋতুটি খুবই ভালো লাগে